আমার কাছে যে পশুগুলি আছে তাদেরকে দেখার জন্য অবশ্যই আমার কাছে লোক আছে এবং এই পশুগুলির দেখাশুনা প্রধানত আমার বাবাই করেন এবং বাবার সঙ্গে আরও যারা লোকজন আছে তারাই দেখাশুনো করে আমার কাছে সাধারণত যে পশুগুলি আছে সেগুলি হলো মুরগি চাষ করা আমার বাবা মুরগি চাষ করে আমি একটু সেগুলো দেখা শুরু করি এবং দেখাশোনা করার জন্য এবং সাহায্য করার জন্য আরো কিছু লোক আছে আর আমি পশুদের স্বাস্থ্যবিধির দিকে নজর রাখি প্রাকৃতিক খাবার খাইয়ে এবং প্রাকৃতিক ওষুধ খাইয়ে আমি সবাইকে এটা বলতে চাই আপনাদের মাধ্যমে যারা পশুপালন করেন তাদেরকে বলবো মাঝে মধ্যে পশুদের নিম পাতা খাওয়ানো সজনে পাতা খাওয়ানো হলুদের জল খাওয়ানো তেঁতুলের জল খাওয়ানো এবং কিছু সবুজ খাস শাক সবজি যেগুলো আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করে নিয়ে ফেলে দিই সেইগুলো খাওয়ানো উচিত তাহলে পশুরা বেশি অসুস্থও হবে না এবং তাদের রোগ ব্যাধিও হবে না আমি এই পন্থাগুলো মেনে চলি বলে আমাদের পশুদের বেশি রোগ হয় না আর আমি পশুদের রাখার জন্য একটা পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা করেছি অনেকে দেখে যেয়ে ছোটো জায়গায় অনেক পশু রাখে তার ফলে পশুরা বেশি অসুস্থ হয়ে যায় কিন্তু আমার নিয়ম হলো অনেক বড়ো জায়গায় অল্প পশু রাখা তাতে পশুরা সুস্থ থাকে এবং রোগগ্রস্ত কম হয় এবং আমি পশুদের ঘরটিকে সব সময় পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবাই এই প পদগুলি অবলম্বন করলে আশা করি পশুদের এই রোগগুলি বেশি হবে না